হ্যাঁ আমাকে একটা বাংলা ভাষা থেকেও আমাদের আঞ্চলিক ভাষায় অনুবাদ করতে হয়েছিলো একটা দাদা পুরুলিয়াতে এই কলকাতা থেকে এসেছিলো পুরুলিয়াতে গ্রামে সার্ভে করতে গিয়েছিলো তখন সেখানে দেখা গেছে যে গ্রামের যে আঞ্চলিক ভাষাগুলো তারা সে গ্রামের মতো ভাষায় কথা বলে মানে কলকাতা যারা আছে তারা ওই গ্রামের ভাষাগুলো বুঝতে পারেনি তখন আমি পাশে ছিলাম তখন একটা গেছিলো বলেছিলো যে বাড়িতে ঢুকেছিলো যে তোমাদের বাবা মা কোথায় গেছে তখন তারা পাড়ার বাড়ির মেয়েটা ছিল সেটা সে বলেছিলো যে কারাবাগাল করতে গেছে তো এই কারাবাগাল কথার যে অর্থটা সেটা কিন্তু কলকাতার যে দাদাগুলো ছিল তারা কেউ বুঝতে পারেনি কারাবাগাল মানে কী এটা কী তারা আমায় কারা বলতে আমাদের সেটা যেটা হচ্ছে ভালো যে আঞ্চলিক ভাষা হচ্ছে কারাবাগাল আর এটা প্রচলিত যেটা হচ্ছে সেটা হচ্ছে মহিষ আর বাগাল কথার অর্থ হচ্ছে যেটা তাকে ধরে নিয়ে গিয়ে চর চরাতে নিয়ে যাওয়া ঠিক আছে মাঠে চরাতে নিয়ে যাওয়া সেটা হচ্ছে বাগাল করতে যাওয়া এটা আমি ওই দাদাটাকে বুঝিয়েছিলাম আর বলেছিলাম যে কালাবাগাল বলতে মহিষকে মাঠে চরাতে নিয়ে যাওয়া ঠিক আছে বা ঘাস খাওয়াতে বা বেড়াতে নিয়ে যাওয়ার জন্য সেটা বলেছিলাম সেটাই শুনেছিলো তারপরে অনেকটা হেসেছিলো হেসে তারপরে আঞ্চলিক ভাষায় জানতে পেরেছে যে অনেকটা আমায় জানতে হবে ভাষাভাষিতে মিশতে হবে এভাবে আঞ্চলিক ভাষা শিখতে হবে এখান থেকে অনেকগুলো ভাষা আমি কনভার্ট করে বলেছিলাম